হ্যাঁ বলুন হ্যালো বলুন হ্যালো আপনারা কজন আছেন আচ্ছা ঠিক আছে আপনারা তো এই সকাল নটার থেকে মোটামুটি সন্ধ্যে আটটা অবধি ঘোরাব শান্তিনিকেতনের আমি এখানকার লোকাল ছেলে আপনি আমার ওপর বিশ্বাস রাখুন যতগুলো স্পট আছে সব ঘুরিয়ে দেবো আপনি আমাকে আড়াই আড়াই হাজার টাকা দেবেন আড়াই হাজার হুম আড়াই হাজার টাকা হুম আপনি আরও অটোকে আপনি অন্য অটোকে জিজ্ঞাসা করলে আরও বেশি বলবে আপনাকে আমি বেশি বলিনি আমি এখানকার লোকাল ছেলে তো আপনাকে সব স্পটগুলো ঘুরিয়ে দেবো কম পয়সায় আপনাকে কম ঘুরিয়ে দেখিয়ে দেবে হোটেল আমার চেনাশোনা আছে কমের মধ্যে হয়ে যাবে আর ভারত সেবাশ্রমেও থাকতে পারেন ওখানে মানে আপনার সিকিউরিটি বেশি আছে লোকাল সব ছেলেরা লোকেরা থাকে তো ওখানকার ওটাও থাকতে পারেন কম পয়সার মধ্যে হয়ে যাবে হ্যাঁ বলুন হ্যাঁ মোটামুটি আপনি শান্তিনিকেতনের ভিতরে আপনি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দিতেন পড়াতেন যেখানে ছাতিম গাছ এর এ এগুলো আছে ওখানে এখন সবাই পড়াশোনা করে বসে ওখানে পৌষ মেলা আছে বসন্ত উৎসব আছে পৌষ মেলা হয় হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা

কোনো অসুবিধা হবে না আপনাদের জন্য আমি টাইম দেবো যখন আমাকে বুক করবেন তখন আচ্ছা হ্যাঁ আপনাকে ঠকাব না আমি সব ঘুরিয়ে দেখিয়ে দেবো